হ্যালো হুম হুম ঠিক আছে আমি বাড়ি ভাড়া দিই তো বাড়ি ভাড়া কত দিতে পারবেন হুম আরো অনেক ছেলে আছে অন্য ছেলে হলে তো হাজার টাকা দিচ্ছে আপনি যদি দিতে পারবেন হুম আচ্ছা তুমি তাহলে একশো টাকা কম দেবে আর হুম বেশি রাত করে হুম বাড়ি হুম বেশি রাত করা যাবে না আর কি দশটার মধ্যে বাড়িতে ঢুকতে হবে

হুম সেটা কিছু সমস্যা নেই টিউশন তো জলটল বেশি খরচ করা যাবে না নষ্ট করা যাবে না ফালতু কাজে অপচয় করা যাবে না জলের হ্যাঁ রান্নাটা নিজে থেকেই করতে পারো ওটার ব্যবস্থা দেওয়ার

হুম এসে দেখুন কেমন কি আপনি যদি ভালো লাগে তাহলে আপনি রুম নেবেন নাহলে অন্য যদি পছন্দ হয় তাহলে